হ্যাঁ মানে আমরা যখন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তো আমার একটা বন্ধু খুব জোরেই দৌড়াত তো হঠাৎ পা স্লিপ খেয়ে গিয়ে মানে বুঝতে পারেনি তো পড়ে যায় যেতে এবারে আমরা ভেবেছিলাম পায়ে খুব জোর লেগেছে বুঝতে পারিনি তো তার পরে তাকে নিয়ে জল দেওয়া হলো মলম টরম লাগানো হলো তো পা ধীরে ধীরে ফুলছিল দেখে স্কুলের শিক্ষকরা মিলে সবাই একসাথে এবারে তাকে নিয়ে গেলাম বন্ধুরা সবাই মিলে খেলা তো বন্ধ হয়ে গেল ওই দিন আর খেলাই হলো না আমাদের টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে এক্স রে করার পর জানা গেল যে না ছেলেটার পায়ের অবস্থা খুবই খারাপ তো সেই দিনকে আর বাড়ি আসাই হলো না সোঁ হসপিটালে এখন সারাদিনটাই কেটে গেল আমাদের সন্ধ্যে হয়ে গেল যে পা এরকম হয়ে গেছে কেমন থাকে বন্ধুটা দেখে যাব দৌড়াদৌড়ি পড়ে গেল সব লোক কান্নাকাটি করছে একটা খারাপ দুর্ঘটনাজনক ঘটনা তখন স্কুলে পড়ে না বাচ্চাটার পা ভেঙে গিয়েছে এখন কী হবে তো একটা সব্বার বুকে একটা মানে একটা আতঙ্ক টাইপের কাজ করছিল যে এরকম ছেলেটার পা ভেঙে গেল হ্যাঁ তো এবারে কী আর করা যাবে সারাদিন ওখানেই বসে আছি খাওয়া দাওয়া নেই প্রতিটা ছেলের এমন কষ্ট হচ্ছে সন্ধে হয়ে গেল বাড়ি আসতে আসতে এবারে বাড়িতে তো কারোর কেউ খবর পায়নি বাড়ির লোকও চিন্তা করছিল তারপর বাড়ি ফিরতে এবারে বললাম যে এরকম একটা বন্ধুর খেলার সময় পড়ে গিয়ে পা এরকম ভেঙে গিয়েছে তো হসপিটালে ছিলাম এই